খেলাধুলার সময় যদি কোথাও কারও আহত হয় বা কোথাও খেলতে যেয়ে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিন্তু আমাদের আশেপাশে আমাদের পৌরসভার যে অ্যাম্বুলেন্সটা আছে সেটা কিন্তু তৎক্ষণাৎ সেখানে পাঠিয়ে দেওয়া হয় তো তার পরে তাকে নিয়ে এসে অবশ্য হসপিটালের সামনাসামনি যেই হসপিটালই থাকে সেই হসপিটালে চিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়া হয় এছাড়াও যেটি হয় যদি খেলতে খেলতে কোথাও আহত হয় সেইখানে অবশ্যই আমাদের ডাক্তার বা মেডিসিন বোর্ড বা আমাদের ফার্স্ট এইড বক্স এইগুলো কিন্তু সবই সেখানে উপস্থিত রাখা হয় যাতে কারও কোনো অসুবিধে না হয় সেইদিকেই সমস্ত কিছু লক্ষ রেখেই কাজগুলি করা হয় তো এছাড়াও যেগুলো আছে যে ধরুন মানে খুবই আহত মানে ধরুন কারও পা ভেঙে গেলো বা হাত ভেঙে গেলো বা এরকম যদি ভাঙাভাঙি বা কোথাও চোট মানে প্রচুর জোরে কোথাও চোট লাগে মানে সে যদি খেলতে না পারছে সে যদি যেতেই না পারছে তখন কিন্তু তাকে একটা খরচা বাবদও দিয়ে দেওয়া হয় আমাদের প্রশাসন থেকে আমাদের যে খেলাধুলার প্রশাসন থাকে সেই প্রশাসন থেকেই কিন্তু ওকে একটা খরচা বাবদ দিয়ে দেওয়া হয় যে ওর যেটা লাগবে ওর শরীর ঠিক করতে সেটা ওকে দিয়ে দেওয়া হয় এরকম অনেকগুলি আমাদের এখানে কাজ করে তো আমাদের এখানে খেলাধুলা প্রায়ই হয়ে থাকে তো এই রকম ঘটনা জোরকদমের ঘটনা এখন পর্যন্ত সেরকম ঘটেনি ছোটোখাটোই চোট টোট লেগেছে তো সেগুলোর সাথে হ্যাঁ হয়তো একজনের আসতে আসতে একটা ঘটনা ঘটেছিল যে একজন খেলতে আসছিল বাইক নিয়ে তো আসতে আসতে কিন্তু তার একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটো অ্যাক্সিডেন্ট তো তার পাটায় অনেকটাই ডিপ আহত হয় সঙ্গে সঙ্গে সেই জায়গায় অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় তো তার পরে সে তা দুদিন তাকে সেইখানে থাকতে হয় এবং তার খরচা আমাদের পৌরসভার মানুষেরা দিয়েছিল